আমি একজন প্রকৃতি পড়ুয়া আমি ঘরের কাজ করতেও ভালোবাসি বাড়ির কাজ করতে করতে সেভাবে এখন সময় ওঠেনি পড়া কিন্তু আমি পড়াশুনোর পো প্রতি খুবই ইন্টারেস্টেড এভাবে আমি বিভিন্ন ধরনের লেখকের বিভিন্ন গল্পগুলো পড়তে থাকি প্রত্যেকটি লেখকের নানান ধরনের গল্পের যে বিষয় যেমন অ্যাডভেঞ্চারমূলক গল্প বা কোনো রোমাঞ্চকর রহস্যজনক গল্প বা কোনো সাংস্কৃতিক যে দ্বন্দ্ব সেই সব ধরনের গল্প সেগুলো খুবই পড়তে ভালো লাগে প্রত্যেকটি যুগের কাব্যের যে বর্ণনা সেগুলোও আমি খুবই আকৃষ্ট হই এখনকার দিনের যে কবি বা আগেকার দিনের সমসাময়িক যে কবি ছিলেন তাদের যে লেখা বা লেখকদের লেখা এগুলো আমাকে খুবই ভালো লাগে আমি এক ধরনের গল্প বলতে শুধুমাত্র রবীন্দ্রনাথের গল্পগুলোকেই পড়তে ভালোবাসতাম কারণ রবীন্দ্রনাথের যে লেখনী সেটাকে আমি আকৃষ্ট হই রবীন্দ্রনাথ এমন একটা ধারার লেখক ছিলেন যেখানে তিনি একটা সমাজ যেখানে একটা ক্ষয়িষ্ণু সমাজ সেই সমাজ থেকে উত্তরণের জন্য যে বনিক সমাজ সেই সমাজটাকে তুলেছিলেন তার গল্পে বা বিভিন্ন ধরনের অসমবয়সী মানুষের যে প্রেম যে সাংস্কৃতিক দ্বন্দ্ব মানুষের মধ্যে সেইগুলাকে রবীন্দ্রনাথ কি তার প্রত্যেকটা স্তরে স্তরে ফুটিয়ে তুলেছেন যে রাজ রাজতন্ত্রের যে গল্প সেখানেও তিনি ফুটিয়ে তুলেছেন একটা ছোট্ট বাচ্চার মধ্যে দিয়ে বলির মতো যে প্রথা সেটাকেও তিনি সেই গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন এবং তার বিরোধিত করেছিলেন এগুলোতে আমি খুবই আকৃষ্ট হই সাম্প্রতিক আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটি পড়েছি এই যোগাযোগ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন দুটি আলাদা আলাদা সমসাময়িক গল্পের কথা কারণ যখন আমাদের সমাজ থেকে যোক মানে পুরোনো সামন্ততন্ত্র যে রাজতন্ত্র তখন সেটা খুয়ে মানে ক্ষয়িষ্ণু হচ্ছে এবং তখন কী হচ্ছে নতুন একটা নাগরিক যে বণিকতন্ত্র সমাজ উঠছে যেটা খুবই অর্থের প্রতি পিপাসু কিন্তু সামন্ততন্ত্রের প্রতিকূল ছিলেন সেই যোগাযোগের নায়িকা কে কুমুদিনই এবং উঠতি বণিক তন্ত্র তার সাথে যে বিয়ে হবে মধুসূদন ঘোষাল সে ছিল বর্তমান যে নাগরিক তন্ত্র বা বণিক তন্ত্র বলতে যারা অর্থপিপাসু মানুষ তাদের গল্প এই দুটো অসম বয়সী মানুষের যে ভালোবাসা যে তাদের যে দামপত্যের পরিণতি তাদের যে অসম মানে স্টে সমাজ থেকে তারা বিলং করছে সেই মানুষগুলোকে রবীন্দ্রনাথ তুলে ধরতে চেয়েছিলেন যে মধুসূদন আর কুমোদিনির কিী দাম্পত্য জীবন কি কখনো সুখের হতে পারে যোগাযোগ সম্পর্কে পড়ে আমি এটাই উপলব্ধি করতে পেরেছিলাম কিন্তু এই গল্প আমাকে খুবই আকর্ষিত করেছে কারণ রবীন্দ্রনাথের যে ভাবনা যে পুরোনো সামন্ততন্ত্রকে কী করছে কুমুদিনী আঁকড়ে ধরে রেখার চেষ্টা করছে এদিকে পরের দিকে তার মধুসূদন ঘোষাল তার স্ত্রীর উপর কি জোর খাটাচ্ছে তার সেই বণিক তন্ত্রের প্রত্যেকটা নিয়ম অনুশাসন মেনে চলার জন্যে কিন্তু মধুসূদন সেটা তাকে পের মানে কোত্তে পারেন কারণ কুমুদিনী ছিলেন এমন একটা মেয়ে যেখানে তিনি তার নিজের যে পরিবার যে মানে বংশানুক্রমিক যে পরিচয় তাকেই সে প্রাধান্য দিয়েছিলো শেষে হেরে গিয়েছিলো যে উঠতি বণিকতন্ত্র মধুসূদন ঘোষালের কাছে কুমুদিনির সত্যিকার জয়লাভ হয়েছিলো এই গল্পটা আমি খুবই আনন্দিত হয়েছিলাম এবং রবীন্দ্রনাথের এই ভাষা আমাকে ছিল